কাজ কার্ট থেকে সমস্ত বাকি থাকা জিনিস সরিয়ে দিন আপনার অনলাইন কেনা কাটার কার্টে আপনি একাধিক জিনিস যোগ করেছেন কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে শেষ অব্দি আপনি সেগুলি আর কিনতে চান না আপনি কার্টে যান সমস্ত বাকি থাকা জিনিস নির্বাচন করুন এবং সেগুলি কার্ট থেকে সরিয়ে দিন